পর্যটকরা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পরিদর্শন করেন তার মধ্যে অনেক অনেক জায়গায় হস্ত শিল্পও ওঁরা দেখতে পান যেমন নানা জায়গায় হাতের তৈরি জিনিস তৈরি হয় এবং সেখানে মেয়েদের হাতের গয়না হাতের চুড়ি গলার হার কানের এবং মহিলাদের শাড়ির ওপরে সুন্দর হাতের নকশা করা থাকে মহিলাদের ব্যাগের এবং ব্যাগের ওপরে হাতের তৈরি নানান রকমের কাজ কাজ ক কারুকার্য করা থাকে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর মৃত পা মৃৎপাত্র বলতে আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আছে পোড়ামাটির যে সব জিনিস তৈরি হয় যেগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং এটা টেরাকোটার শিল্প বলেও পরিচিত তো এই সব নানা রকমের মৃৎপাত্র আমাদের বিষ্ণুপুরে পাওয়া যায় যেটা দেখতেও খুব ভালো লাগে এবং এইগুলোই হস্ত শিল্প বলে পরিচিত